আমার সবচেয়ে বড়ো মনোরম হল আমি পুরী গেছিলাম পুরীতে ওখানে গিয়ে সূর্য ওঠা এবং সূর্য ডোবা ওটা আমাকে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে সূর্য জলের মধ্যে ভাসছে খুবই ভালো লেগেছিলো আমাকে ওটা